ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হলো দুর্গা পুজো বাঙালিদের কাছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা উৎসব যে দুর্গা পুজো দুর্গা পুজোতে নতুন জামা প্যান্ট কেনা হয় শপিং করে প্রচুর প্রচুর শপিং করে এবং সেই দুর্গা পুজোতে খাওয়া দাওয়া সব কিছুই হয় অনেক ভিড় ভাট্টা ঠেলে মানুষ ঠাকুর দেখতে যায় এবং এই সব দিনগুলিতে স্কুল ছুটি থাকে স্কুল স্কুলের ছুটি কালী পুজোতে ছুটি দেওয়া হয় ভাইফোঁটাতে ছুটি দেওয়া হয় প্রত্যেক রোববার করে এসব স্কুলগুলো ছুটি থাকে এবং বড়দিনেও স্কুল ছুটি থাকে এবং এই উৎসবগুলি যে রকম আমাদের ভারতের উৎসব দুর্গা পুজো কালী পুজো আবার লক্ষ্মী পুজো হোলি ইত্যাদি অনেক অনেক জিনিস অনেক অনেক পুজো আছে যেগুলোতে আমাদের স্কুল বা স্কুল ছাড়া অন্যান্য জিনিস ছুটি দেওয়া হয় এবং সেগুলি উদযাপিত হয় সেগুলি বিভিন্নভাবে উদযাপিত হয় এবং সেখানে সেখানে নানান ধরনের যে রকম হোলিতে নানান ধরনের রঙ বিক্রি করা হয় এবং সেসব রঙে অনেক কেমিকেল থাকে কিন্তু এটা এক দিনের উৎসব বোলে তাই সবাই এ রঙ কিনে নিয়ে গিয়ে হোলি খেলে আবার কালী পুজোতে বাজি ফাটানো হয় এবং সেই বাজি অনেকে চাম্পাহাট থেকে বাজিক্স চাম্পাহাটিতে বাজি বিক্রি হয় সেকান থেকে অনেকে বাজি কিনে নিয়ে এসে কালী পুজোর দিনকে বাজি ফাটায় কালী পুজোর দিনকে সবাই সেজে গুজে কালী পুজো দেয় অনেকে বাজি ফাটায় সেই কালী পুজোর দিনকে এরকমভাবেই ভারতের সব উৎসবগুলি উদযাপিত হয়